সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে কোনো একটা বিশেষ জিনিস যেরকম ধরুন পঁচিশে বৈশাখ পনেরোই আগস্ট এরকম বিশেষ দিনে সংস্কৃতি মূলক সংবাদ দেখানো হয় বাকি দিনগুলোতে শুধু রাজনীতির খবরই দেখানো হয় এবং সেই খবরগুলো মশলা মাখিয়ে নিজেদের মতো করে পরিবেশন করে তবে আমার মনে হয় যে এই আর জি করের ঘটনাটা ঘটে গেল ডাক্তার মেয়েটি মারা গেল এটাই আমার মনে থাকে আমি যত দিন বেঁচে থাকব এই ঘটনাটাই আমার মনে থাকবে বেশি